বলছি যে কোই কী হচ্ছে আমার তো যেটার কথা বলেছিলাম সেটা তো মোটেই তো সারছে না আরো বেড়েই যাচ্ছে

কাশিটা সেরেছে মাথা ধরে আছে আর পিঠের মাঝখানে ব্যথা করছে কিন্তু অত বুকের যন্ত্রণাটা হালকা কমছে আবার যতক্ষণ না ওষুধ খাচ্ছি ততক্ষণ ঠিক আছে আর বাদ বাকি আবার হচ্ছে হ্যাঁ ওই জ্বর সেখানেও তো নয় যাব সে সে ঠিক আছে আর ওর অসুখগুলো না সারলে নিজেরও শরীর খারাপ একটা কাজে কামে বেরোতে পারছি না কিছু করতে পারছি না খুব সমস্যা হুম সে তো আপনি তো করেছেন আপনি না থাকলে আমার এই এত শরীর খারাপ আপনি কি আপনি না থাকলে কে সোজা করত বলুন তো আমি আপনার জোরে তো বেঁচে আছি হ্যাঁ এই যে

ফিস ফিস নেয় ফিস কত করে ফিজটা কত করে নেয় সেরকমটা আবার ও আচ্ছা ঠিক আছে ওষুধপালা শুধু কিনতে হবে তাই তো ঠিক আছে ঠিক ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখছি হ্যাঁ